আমার ঝাড়গ্রাম জেলাতে এখানে গ্রামীণ সম্প্রদায় যেহেতু অনেক ধরনের সমস্যা রাস্তাঘাট এর সমস্তা সমস্যা তারপরে বন থকে অনেক জন্তু জানোয়ারগুলো বেরিয়ে আসে সেই সমস্যা তো তার জন্য এটা আরও উন্নত করার জন্য এখানে পর্যটন মানে পর্যটকদের আসার জন্য এখানে এই জঙ্গলগুলোকে আরও সুন্দরভাবে যদি এখানে কোনো পর্যটনকেন্দ্র বানানো যায় কোনো হোটেল বানানো যায় কোনো সুন্দর চিড়িয়াখানা বানানো যায় তো এখানে মানুষ আসবে দেখতে যার জন্য গ্রামটাও উন্নতি হবে অনেক যেমন রাস্তাঘাটেও উন্নতি হবে সেখানে যে যোগাযোগ ব্যবস্থা সেটাও উন্নত হবে ফলে ওখানকার গ্রামের মানুষরা যে তারা গরীব সেখানকার সেই তাদের গরীবটাও তাদের চলে যাবে সেখানে তারা ব্যবসা করেও খেতে পারবে তো এইগুলো করার জন্য সরকারেরও উচিত আরও উন্নত করা পর্যটনকেন্দ্র তৈরি করা সেখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো করা যাতে মানুষ এখানে আসে